আমি অনলাইন থেকে একটি আমার একটি ছোট্ট ভাগনা আছে সেই ভাগনার জন্য আমি একটি তার জন্মদিন ভাগনার সেই জন্মদিন উপলক্ষ্যে আমি ভাগনাকে একটি সাইকেল গিফট করতে চেয়েছিলাম খুব ভালো রকমের সেই জন্য দোকানে গিয়েছিলাম দোকানে ভালো পাইনি বলে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম একটি সাইকেল এবং সেইমতো অর্ডার করেছিলাম যাতে যেদিন আমার ভাইয়ের ভোজনা ভাগনার সে সে ভোজনার কিছু দিন আগে যেন চলে আসে গাড়িটি দিয়ে সব ঠিকঠাক ফিটফাট করে যেন সেই ভোজনায় গিফট দিতে পারি দিয়ে ঠিকঠাক মতো এসেছিল এবং যেদিন ডেলিভারি বয় আমাকে ওই অনলাইনে আসা সাইকেলটি দিতে আসছিল আমার বাড়িতে তখন প্যাকেজিংটা দিয়ে দেওয়ার পরে আমার কাছে যত টাকা দাম হয় সেই টাকাটা নিয়ে সে চলে গিয়েছিল তখন সেটা খুলে দেখা হয়নি তার পরে সেটা বাড়িতে এসে দেখি ভাঙা বেরিয়েছে সাইকেলের যে হ্যান্ডেলটা সেটা ভাঙা বেরিয়েছে এবং টায়ারগুলোও ফাটা বেরিয়েছে এবং মাডগার্ডটা ও ক্যারিয়ারটা ভাঙা বেরিয়েছে এতগুলো ভাঙার ফলে আমার মাথা খুবই গরম হয়ে গিয়েছিল আমি যে পৌঁছে দিয়েছিল আমাকে সেই ক্যাব ক্যাব নয় ওই যে ডেলিভারি বয় সে ডেলিভারি বয়কে সে ক্যাবে করে এসে পৌঁছে দিয়েছিল সেই ডেলিভারি বয়কে আমি ফোন করে বলেছিলাম আমার এই অসুবিধার কথা যে এরকম ভাঙা বেরিয়েছে তাহলে এটা রিফান্ড করে নিন এবং রিফান্ড না হলে এটা বদল করে নিন আমি এর পরিবর্তে অন্য নিতে চাই এবং অন্য না দিলে এটা রিফান্ড করে আমার পয়সা ফেরত দিয়ে দিন আমি দোকানেই কিনে নেব তখন তিনি আমি তাকে অভিযোগ করেছিলাম যে আমার যাতে এটা ফেরত নিয়ে নিন অভিযোগ জানিয়েছিলাম তার পরে সে ফেরত নিয়ে নতুন সাইকেল দিয়েছিল আমাকে